ষোলো সাত দুহাজার বারো চার সাত দুহাজার বারো দুই তিন দুহাজার ষোলো পাঁচ চার দুহাজার সতেরো তিন দুই দুহাজার পনেরো